আমার তোলা সবচেয়ে প্রিয় ছবিগুলোর মধ্যে হলো দার্জিলিঙে তোলা টাইগার হিলের ছবি আমরা দার্জিলিং আমরা ঘুরতে গিয়েছিলাম বন্ধুরা মিলে বান অক্টোবর মাসের তিন তারিখে বারোজন মিলে গিয়েছিলাম আমরা বং তালদি থেকে দার্জিলিং মেলে গিয়েছি শিলিগুড়িতে লেবে তারপর গাড়ি করে আবার দার্জিলিং পৌঁছেছি দুপুরবেলার মধ্যে দুপুরবেলা পৌঁছে আমরা পরিস্কার পরিচ্ছন্ন হয়ে খাবার টাবার খেয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় ম্যালে ঘুরতে গিয়েছিলাম তারপরে এসে রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ পরের দিন আমরা টাইগার হিল দেখতে যাবো কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবো সেই জন্য ঘুমিয়ে আমরা তিনটের সময় উঠে গিয়েছিলাম তিনটের সময় উঠে ওই ভোরে ওই ঠান্ডায় আমরা উঠে শুধু একটাই উদ্দেশ্য টাইগার হিল দেখবো তারপরে উঠেও আমরা ব্রেকফাস্ট কো সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম গাড়ি আসার জন্য একটু আমাদের অপেক্ষা করতে হয়েছিলো গাড়ি এলে আমরা গিয়ে গিয়ে টাইগার হিলের কাছে আমাদের নামিয়ে দিয়েছিলো নামিয়ে আমরা একটু হাঁটতে উপরে উঠতে কষ্ট হচ্ছিলো তাও অতো প্রতিকূলতা আমরা জয় করে ফেলেছিলাম শুধু টাইগার হিল দেখার জন্য টাইগার হিল দেখ ওখানে গিয়ে আমরা টাওয়ারে দাঁড়িয়েছিলাম নিজেদের জায়গা নিয়ে দাঁড়িয়ে ক্যামেরা ট্যামেরা অন করে রেখেছিলাম ফটো তোলার জন্য কে আগে ছবি তোলে কে আগে দৃষ্ টাইগার হিলের সৌন্দর্য অবলোকন করতে পারে যখন সূর্যটা উঠল মানে ভাষায় বর্ণনা করা যাবে না এতোটাই সৌন্দর্য যখন সূর্যের আলোটা বরফের ওই টাইগার হিলের গায়ে সূ দার্জিলিংয়ের যে সৌন্দর্য সবচেয়ে দর্শনীয় স্থান বলা যায় ওটা শত শত পর্যটন মন কেন্দ্রে ঘুরে যায় এই মানুষেরা এই দৃশ্যটা দেখার জন্য সূর্যের আলো পড়ছে পাহাড় টাইগার হিলের ওপরে যেন গলিত সোনা ঝরে ঝরে পড়ছে দেখে ভাষায় প্রকাশ করা যাবে না এতোটাই সৌন্দর্য আপনি কোন দিকে দেখবেন ভাবতে পারবেন না আমরা ওটাই আমার সবচেয়ে জীবনের সবচেয়ে ভালো ছবি প্রিয় ছবি বলা যায় টাইগার হিলে যখন সূর্যের আলো এসে পড়ছে গলিত সোনার মতো লাগছে